পশ্চিমবঙ্গে বিনোদনের চিত্র কিছুটা ভিন্ন কিছুটা রঙিন এখানে যেমন রয়েছে বুদ্ধিস্টদের অনুরাগী শিল্প তেমনি রয়েছে বাঙালি কবিগুরুর গানের উপর আধারিত গান ও নাচ রয়েছে রঙের খেলা দোল রয়েছে ছৌ নাচ রয়েছে টুসু গানের মেলা রয়েছে নজরুল প্রতিবাদী সুর